হ্যাঁ আমি আমার সন্তানরা যদি ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ে তাতে আমি খুবই পছন্দ করব সেই ব্যাপারটাকে কারণ এখনকার দিনে মানুষ তাদের টাকা তাদের বাড়ির তুলনায় ব্যাঙ্কেতেই রাখে এবং তারা যদি সেই টাকা ব্যাঙ্কে রাখে সেক্ষেত্রে তারা সুদও পায় এবং তাদের টাকা চুরি হওয়ার ভয়ও কমে যায় এবং তাই ব্যাঙ্ক আমার ছেলে বা মেয়ে যদি ব্যাঙ্কিং নিয়ে কেরিয়ার গড়তে যায় সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না কারণ এখন ব্যাঙ্কিংয়ে প্রচুর পরিমাণ কাজ রয়েছে তারা যদি ওটা নিয়ে পড়াশোনা করে তাহলে তারা খুব সহজেই ওই কাজ পেয়ে যেতে পারে এবং আমি তাদেরকে শেখাব যে তারা যাতে প্রত্যেক ছোট হোক বা বড় হোক সকল ব্যক্তিকে যাতে সমানভাবে দেখে সমান চোখে দেখে এবং সমানভাবে তাদেরকে সাহায্য করে এবং কোনো ব্যক্তির যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাকে যেন খুব ভালোভাবে তারা বোঝায় অযথা যেন তার উপর রেগে না যায় এছাড়া তারা কোনো ব্যক্তি যদি কোনো রকম স্কিম বা লোন সম্পর্কে বা সেটি কীভাবে মেটাতে হবে সেই কিস্তি সম্পর্কে যদি না বুঝতে পারে তাদেরকে যতক্ষণ না তারা বুঝছে তাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে যেতে হবে এবং তাদেরকে যদি কেউ লোন নেয় তাদেরকে ভালোভাবে বলে দিতে হবে যে লোনটি কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং তারা যদি না করে সেই ক্ষেত্রে কী হতে পারে তাদের উপর কী ব্যবস্থা নেওয়া হতে পারে এই ধরনের কথাবার্তাগুলি এবং এই ধরনের ইনফরমেশনগুলি খুব বা তথ্যগুলি যেন তারা সেই সমস্ত সাধারণ মানুষকে দিয়ে দেয় যারা পড়তে লিখতে অক্ষম